পুলিশ আমাদের এলাকার অপরাধ ও দুর্ঘটনা নিয়ন্ত্রণ করার পক্ষে দায়িত্ববান ভূমিকা পালন করেছে সামাজিক নাগরিকদের সুরক্ষার ক্ষেত্রে এমন কিছু উন্নয়ন তারা করছে যেমন কোনো অপরাধ বা দুর্ঘটনা হলে আমরা পুলিশকে প্রথমে খবর দিই তারা যথা সময়ে আসার চেষ্টা করে এবং কিছুক্ষণের মধ্যেই চলে আসে এবং তারপর পুরো ব্যাপারটা জনগণের কাছ থেকে জেনে তারপর তারা দায়িত্বপূর্ণভাবে কাজকে সফল করে এবং কোনো অপরাধ হলে তারা বলার পর কিছু মিনিটের মধ্যেই তারা চলে আসে এবং তারপর কোনো অপরাধ বা অপরাধ বা কোনো দুর্ঘটনা যেমন না ঘটে তারা সব জায়গায় পাহারা দেয় এবং তারা প্রায় সবসময়ই পাহারা দেয় কোনো অপরাধ বা দুর্ঘটনা যেমন না হয় এইজন্য পুলিশ খুব দায়িত্ববান ভূমিকা পালন করছে